হ্যাঁ আমি এমন কিছু আঁকার কৌশল বা টিপস শিখেছি যা আমাল আঁকার উন্নতি করতে সাহায্য করেছে এই কৌশলগুলি আমি শিখেছি সম্পূর্ণ অনলাইনে যেখানে মধ্যে একটি কৌশল হচ্ছে প্রথম প্রথম আঁকা শেখার সময় যখন আমি খুব ভালো আঁকতে পারতাম না এবং আঁকতে গেলেও আমি আঁকতে পারতাম না তখন একটা কৌশল হচ্ছে প্রথম প্রথম যেটা হচ্ছে দাগে বোলানো দাগে বোলানো কৌশলটি কেমন যদি আমনি প্রথম প্রথম আঁকছেন এবং আমনি যদি আঁকতে না পারেন তখন আপনার খাতার মধ্যে এক ধরনের একটা প্রতিবিম্ব ছবি যেই ছবিটা খুবই সুস্পষ্টভাবে দেখা যায় যার উপরে আপনাকে লেটে করে দাগে বোলাতে হয় এবং এর দ্বারা কি হয় আস্তে আস্তে আপনার হাতের যে আঁকার কৌশলটা সেটা আস্তে আস্তে বৃদ্ধি হতে পারে দু নম্বর যেটা সেইটা হচ্ছে লাইটের মাধ্যমে ছবি আঁকা যেমন কি যেমন কোনো ছবি খুবই কঠিন ছবিটা আঁকা সেই ছবিটা কীভাবে আঁকবেন সেই ছবিটার উপরে আপনার ছবি আঁকার খাতা রেখে নিচ থেকে যদি আপনি কোনো টর্চের আলো ইত্যাদি দিয়ে দেন তখন আপনার সেই ছবিটার প্রতিবিম্বটা আমনার আঁকার খাতাটায় উঠে যাবে তখন আপনি খুব সুন্দরভাবেই আপনি সেই ছবিটা থেকে ছবিটা আঁকতে পারবেন এবং এইসব করার ফলে আপনার আঁকার হাতটা খুব ভালো হয় এবং আস্তে আস্তে আমনি এই সব সামগ্রিক ছাড়াও আপনি ছবি আঁকতে পারবেন এবং এই সব কৌশল আমি প্রথম প্রথম শিখেছিলাম অনলাইন উৎস যেটা হচ্ছে ইউটিউব থেকে এবং যার ফলে আমার আঁকাতে খুবই উন্নতি হয় এবং প্রথম প্রথম করাল ফলে দ্বিতীয়বার থেকে আমার ওই আঁকার কৌশলগুলির আর প্রয়োজন পড়ে না এখন আমি খুব সুন্দরভাবে এবং সুস্পষ্টভাবে ছবি আঁকতে পারি এবং সুন্দরভাবে আমার ছবি আঁকার খাতাতে আমার যে আঁকা ছবিগুলোকে ফুটিয়ে তুলতে পারি